বাংলা ভাষা ইন্দো আর্য ভাষাগোষ্ঠীর এক অংশ এই ভাষাটি প্রায় তিনশো কোটি মানুষের মাতৃভাষা এবং প্রায় চল্লিশ কোটি লোক এটিকে দ্বিতীয় ভাষা হিসাবে ব্যবহার করে থাকে এই ভাষাটি সর্ব ব্যবহৃত ভাষা সমগ্রের মধ্যে ষষ্ঠ স্থান অধিকার করে আছে সংস্কৃত পৃথিবীর সর্বোপরি পুরোনো ভাষা সমগ্রের মধ্যে একটি হিসাবে গনিত হয় ফলস্বরূপ শুধু বাংলাই নয় পৃথিবীর বহু ভাষা সংস্কৃত থেকে উদ্বুদ্ধ যেমন মারাঠি ওড়িয়া তেলেগু তামিল ইত্যাদি প্রতিটি ভাষাই সংস্কৃত থেকে সমৃদ্ধ শব্দ সংগ্রহ করে বাংলা এমনই একটি উত্তরবঙ্গীয় ভাষা যেটি সংস্কৃত থেকে নিজের শব্দ সংগ্রহ করে নিজেকে সমৃদ্ধ করেছে উনিশের শতকে নতুন বাংলা ভাষা সাহিত্যের যে পরিবর্তন ঘটে তার অধিকাংশই হয় কলকাতার বুদ্ধিজীবী সমবায়ের লেখনী থেকে যাদের প্রধান উৎস ছিল সংস্কৃত সাহিত্য ফলে সংস্কৃত শব্দ বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি অঙ্গে ছড়িয়ে ছিটিয়ে আছে ব্রিটিশদের ভারতে আসার পরই তাদের প্রথম ঘাঁটি হয় এই বাংলা ফলে অনেক ধনী মুসলিমরা ইংরেজি ভাষায় কথা বলতে শুরু করে বিদেশীদের সান্নিধ্যের খাতিরে ব্রিটিশ সরকারের শাসন শুরু হলে শুরু হয় ইংরেজি ভাষার প্রচলন যার প্রভাব পড়ে শিক্ষা ব্যবস্থায় মানুষ কর্মসংস্থানের আশায় শুরু করে ইংরেজি শেখা এবং সেই ইংরেজির প্রভাব দেখা দেয় বাংলা ভাষা ও সাহিত্যে